আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা যেহেতু তাই পশ্চিমবঙ্গের প্রধান ভাষাই হল বাংলা ভাষা এবং পশ্চিমবঙ্গে আশি শতাংশ মানুষ বাঙালি যেখানে বাংলা ভাষার ব্যবহার ও প্রচলন প্রচণ্ড পশ্চিমবঙ্গের মানুষ বাংলা ভাষাকে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করেছে যেখানে পঁচানব্বই শতাংশ ইস্কুলে বাংলা ভাষার বই থেকে শুরু করে উপন্যাস নাটক ও বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাষার উপযোগিতা রয়েছে বিভিন্ন রবীন্দ্রনাথের কবিতা থেকে শুরু করে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত থেকে শুরু করে আমাদের দেশের জাতীয় গান থেকে শুরু করে বাংলা ভাষায় সবই লেখা বাংলা ভাষায় রয়েছে নাটক বাংলা ভাষায় রয়েছে গান বাংলা ভাষায় বাউল থেকে শুরু করে লোকগীতি পর্যন্ত সবই বাংলা ভাষায় বাংলা শুধু পশ্চিমবঙ্গের প্রধান ভাষাই নয় বাংলা এখন দেশ ও বিদেশে জায়গা পাচ্ছে